আমি আপনাদের তাজ হোটেলে তিন প্লেট বিরিয়ানি অর্ডার করেছিলাম তার সাথে আরও দুপ্লেট বিরিয়ানি যোগ করতে চাই এবং দুপ্লেট চিকেন কষা যোগ করে আমি যে ঠিকানাটায় দেওয়া ছিল সেই ঠিকানাটায় যেন পৌঁছে যায়